দেশের হাসপাতাল চিকিৎসা সম্পর্কে বলতে আমার মতামত হচ্ছে যেসব গ্রামে হাসপাতাল এগুলো খুব উন্নত হয়েছে আর যেসব নার্সিং হোম আছে সেখানে ভালো চিকিৎসা হয় কারণ ওখানে টাকা অনেক বেশি করে নেওয়া হয় আর যেসব হাসপাতাল খুব কম করে রোগী দেখত সেখানেও এখন পরিষেবা অনেক ভালো করা হয়েছে অনেক কম দামে ওষুধপত্র কেনা যাচ্ছে আর কোভিড তো অভিজ্ঞতা আমার খুবই খারাপ ছিল হাসপাতালে কোনো বেড পাওয়া যেত না অ্যাম্বুলেন্স পাওয়া যেত না অ্যাম্বুলেন্স প্রচুর টাকা চাইত যাদের কোভিড হতো তাদের এখান মারা যেত কোভিডে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব বাজেভাবে নিয়ে যাওয়া হতো মাস্ক ছাড়া বাইরে বেরোনো যেত না আরও অনেক খারাপ সিচুয়েশান ছিল কোভিড টাইমে আর আমাদের কাছাকাছি হাসপাতাল আছে ভাঙড় হসপিটাল

মোটামুটি অ্যাভারেজ সবার জন্যই গরিব মানুষদের জন্য ওষুধপত্র কম দামে পাওয়া যায়

মোটামুটি উন্নতিই হয়েছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার